আমি রাতে খুব একটা পাখি দেখার চেষ্টা করিনি তবে দুই একবার বিভিন্ন ধরনের রাত্রের পাখি দেখার চেষ্টা করেছি যেগুলিকে সাধারণত বাদুর চামচিকা বিশেষ এই সবই দেখা যায় রাত্রে বা যেগুলিকে রাত্রে পর্যবেক্ষণ করা যায় এবং সেটি ছিল এক দুরন্ত অভিজ্ঞতা আমি আমার বন্ধুদের সাথে একবার গ্রামের বাড়িতে গিয়েছিলাম সেখানে আমার গ্রামের বন্ধুরা আমাকে রাত্রে এই ধরনের পাখি দেখায় এবং তাদের খাদ্যাভ্যাস তাদের বিশেষ ধরনের আয়োজন বা আচরণ তা এছাড়াও বেশ কিছু রাত্রের অন্যান্য পাখি হল পেঁচা ও অন্যান্য বেশ কিছু পাখি যেগুলিরও খাদ্যাভ্যাস আচরণ সম্বন্ধে আমি ওই সময় বন্ধুদের কাছ থেকে জেনেছিলাম এবং আমি এগুলি সম্বন্ধে জ্ঞান লাভ করেছিলাম